আমাদের আশেপাশে গ্রামাঞ্চলের আশেপাশে কলেজগুলোর মধ্যে অন্যতম হল লালপুর কলেজ আর ঝারবাগদা কলেজ লৌলাড়া কলেজ কাশিপুর মার্গের মধুসূদন কলেজ রঘুনাথপুর কলেজ পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজ নিস্তারিণী ওমেন কলেজ আর ঝালদা কলেজ ইত্যাদি এইসব কলেজগুলিতে কী কী বিষয় পড়ানো হয় তার একটু বিস্তারিত আলোচনা করবো কী কী বিষয় প্রথম পাস কোর্স আর অনার্স কোর্স পাস কোর্সে অনার্স কোর্সে যেহেতু লালপুর কলেজ আমাদের আশেপাশের কলেজগুলোর মধ্যে হচ্ছে লালপুর কলেজ লালপুর কলেজে কী কী বিষয় আলোচনা করা এই কী কী বিষয় আছে সেগুলো হল প্রথম হয়েছে মাতৃভাষা হচ্ছে বাংলা বাংলা তারপরে ইংলিশ এডুকেশেন জিওগ্রাফি শাস্ত্রবিভাগের মধ্যে আছে আছে তারপর আছে সোশ্যাল সোশ্যাল সোশ্যালজি ইত্যাদি এর মধ্যে ব্যয়বহুল হচ্ছে যেগুলো পড়তে বেশি খরচা হয় সেটা হচ্ছে জিওগ্রাফি যেটা মানে মাসে মাসে কিছু টাকা খরচ হয় আর এডুকেশন সেটা গ্রামাঞ্চলে যেহেতু নিতান্ত গরীব পরিবার থেকে যেগুলো ছাত্রগুলো উঠে এসেছে তাদের এই খরচ বহন করা ব্যয়বহুল তাই এরা নিতে চায় না তাই এরা বেছে নেয় মাতৃভাষা বাংলাকে ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান এইগুলিকে তাছাড়া আমাদের পুরুলিয়াতে কিছু মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজের মধ্যে আছে পুরুলিয়া এই নতুন হয়েছে